আমার মতে বাইক চালানোর জগতে সবচেয়ে রুট হচ্ছে হাইওয়ে কারণ হাইওয়ে থেকে আমরা এদিক থেকে পুরো দ্রুত গতিতে বাইক চালাতে পারি এবং আমরা যেখানে আসলে আমাদের পৌঁছোতে হবে সেখানে আমরা দ্রুত গতিতে জলদি বেশি একটু পৌঁছোতে পারবো যদি আমরা অফ রোডিং বা অন্য কোনো রাস্তা দিয়ে যাই তাহলে সেখানে আমরা দ্রুত গতিতে পৌঁছোতে পারবো না যদি আমরা হাইওয়ে বা ভালো একটু রোড দিয়ে যাই রাস্তা দিয়ে যাতায়াত করি তাহলে দ্রুত গতিতে এবং সুস্থভাবে সেখানে পৌঁছাতে পারবো